বিভিন্ন কারণে আমাদের দেশে পাখির সংখ্যা কমে যাচ্ছে তাই পাখির সুরক্ষণ ও সুরক্ষার জন্য পাখিদেরকে ফাঁকা জায়গায় রাখা হচ্ছে যেখানে টাওয়ারয়ের রে যাবে না এবং কোনরকম পাখি শিকার করতে না পারে মানুষজন তার জন্য সেরকম জায়গার ব্যবস্থা করা হয় এবং পাখিরা যেখানে ঠিকমত খাওয়ার ব্যবস্থা করা হয় পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা রাখা হয় তাদের ঠিক মতোন পরিচর্যা করার ব্যবস্থাও আছে এইভাবে পাখির সংরক্ষণ ও সুরক্ষার দায়িত্ব পালন করে চলেছে